পশ্চিমবঙ্গের ব্যবসা সংস্কৃতি ভারতের অন্যান্য স্টেটের থেকে আলাদা এখানে সড়ক ব্যবস্থা খুব একটা ভালো না নদীমাতৃক দেশ জলপথেই বেশি চলাচল করতে হয় অন্যান্য স্টেটে যেমন পরিবহন ব্যবস্থা ভালো রাস্তাঘাট ভালো গাড়িঘোড়া বেশি চলে আমাদের এদিকে তো অতটা না সড়ক ব্যবস্থার জন্য অন্য স্টেটের থেকে আমাদের পশ্চিমবঙ্গ একটু পিছিয়ে তবে এখন একটু উন্নতি হয়েছে যার জন্য ব্যবসাটা একটু ভালো চলছে